স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং পদ মর্যাদার দিক থেকে পশ্চিম বর্ধমান জেলায় বয়স্ক জনগোষ্টির মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ সেগুলি হল প্রথমত আমি বলব বয়স্ক মানুষদের চিকিৎসার প্রধান সমস্যা হল যানবাহন ব্যবস্থা কারণ রাতদুপুরে যদি বয়স্ক মানুষ বয়স্ক মানুষদের অসুস্থতা বোধ হয় তখন হঠাৎ করে অ্যাম্বুলেন্স পাওয়া খুবই সমস্যার ব্যাপার আমাদের এখানে তখন নানা উপায়ে আমাদেরকে যানবাহনের যানবাহন করতে হয় বয়স্ক মানুষদের চিকিৎসার জন্য এছাড়াও অনেক বার্ধক্য সমস্যা রয়েইছে যেমন বয়স্ক মানুষ মানুষরা ঠিক মতো হাঁটাচলা করতে পারে না তাদেরকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে খুবই অসুবিধা হয় এত সমস্যার মধ্যেও বয়স্কদের জন্য যে সমস্যাগুলি রয়েছে পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে তাদের চিকিৎসার জন্য অবসর যন্ত্রপাতি এবং ডাক্তার নার্স এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র